হ্যাঁ রেখাদি বলছি আপনাদের তো ওই মানে কাঠের সব কিছু দোকান টোকান আছে না কি ড্রেসিং টেবিল আরে তৈরি হয় আপনাদের দোকানে

আচ্ছা আচ্ছা মানে ওটা কি ডিজাইন দেখিয়ে বললে বানিয়ে দেবেন না আপনাদের রেডি করা থাকে তার থেকে পছন্দ করে নিতে হবে ও আর ওটা কত দিনের মধ্যে তবুও তোমরা দিতে পারবে অর্ডার দেওয়ার আচ্ছা আচ্ছা আর মানে সেগুন কাঠ বা হবে তো সেগুন কাঠের হ্যাঁ আর বলছি যে যেগুলো বানানো আছে সেগুলো মিনিমাম কত দামের মধ্যে আসতে পারে না তবুও ধরুন না না সব কিছু তো ও ডিজাইনের উপর দামটা নির্ভর করছে আর আপনাদের দোকান সব সময় খোলা থাকে তো আচ্ছা আচ্ছা না ঠিক আছে আমি তো আটটা নটার দিকে খুলে যখন ওই দুপুরের টাইমে একবার যাবো দেখে তাহলে যদি পছন্দ হয়ে যায় তাহলে ওখান থেকেই কিনে নেবো আর যদি না হয় আমি ডিজাইন দেখাবো আর হচ্ছে ওই ভাবেই আমাকে তৈরি করে দিতে হবে হ্যাঁ ঠিক আছে